বর্তমানে পশ্চিমবঙ্গে যেসব প্রধান প্রধান ব্যবসায়িক প্রবণতা বা উন্নয়নগুলি লক্ষ্য করা যায় তাদের মধ্যে প্রধান হলো ডিজিটালাইজেশন বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষজন অনেকটা ডিজিটালভিত্তিক হয়ে গেছে তারা বিভিন্ন কাজকর্মে সমস্ত ডিজিটাল জিনিসপত্রেরই ব্যবহার করে থাকে আর তাছাড়া বিশ্বা বিশ্ব উষ্ণায়ন বা স্থায়িত্ব বা উদ্ভাবন বর্তমানে অনেক বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশে যে একটা ব্যবসায়িক পরিবর্তন আসছে সে সেই হিসাবে লক্ষ্য করে পশ্চিমবঙ্গের মানুষজন বর্তমানে ব্যবসায়ে নামছে তারপরে বর্তমানে বিভিন্ন নতুন নতুন জিনিসের উদ্ভাবনের ফলে তারা সেইটা নিয়েই ব্যবসাগুলো করতে চাইছে তারপর ব্যবসা আউটসোর্সিং হলো একটা প্রধান বিষয় বর্তমানে ব্যবসা যে বাড়িতেই করতে হবে এমন নয় বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসা করা যায় হ্যাঁ তারপর বাড়িতে বসেও বাইরে থেকে বাইরের ব্যবসাকে সুচারুভাবে চালানো যায় হ্যাঁ তার মধ্যে রয়েছে অ্যাপ বিকাশ বর্তমানে অ্যাপকে পশ্চিমবঙ্গের মানুষজন অ্যাপ বিকাশটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে হ্যাঁ তার তো সেই জন্য তারা বিভিন্ন বেটিং অ্যাপস গেমস বিভিন্ন ধরনের অ্যাপস তারা নিজেদের মধ্যে উদ্ভাবন ঘটছে এই সব প্রযুক্তির ক্ষেত্রে স্টার্টআপ স্টার্টআপ যেসব হচ্ছে সেই জন্যে পশ্চিমবঙ্গের মানুষজন অনেকটা আগিয়ে গেছে অন্যান্য রাজ্যের তুলনায়